আগেকার দিনে যেসব পাখি দেখা যেতো সেসব পাখি এখন আর দেখা যায় না যেমন ধরো টিয়া পাখি চড়ুই পাখি ঘুঘু পাখি চিল শকুন সেসব পাখি এখন আর কিছুই দেখা যায় না আগেকার তুলনায় এখন পাখি খুবই কমে গেছে এ যেমন ধরো এই সব ফোনের জন্য এখন পাখি সব মাকে মারা যাচ্ছে পাখিদের খাঁচায় বন্দি করে দিচ্ছে যার জন্য পাখি কমে যাচ্ছে আমার প্রিয় পাখি হচ্ছে পায়রা পায়রা এমন একটা জিনিস পায়রা হচ্ছে শান্তি শান্তির প্রতীক পায়রা খুবই পছন্দ পায়রা দু তিন রকমের আছে যেমন ধরো সাদা রঙের আছে কালো রঙের আছে আর একটা লালচে কালার আছে আমার প্রিয় হচ্ছে সাদা পায়রা এমন এমনই জিনিস যার বাড়ি থাকবে তার বাড়ি শান্তিতে তারা থাকে আর পায়রার এমন যে একটা গুনগুন আওয়াজ ওই গুনগুন আওয়াজটা আমার খুবই ভালো লাগে পায়রা যার জন্য আমার প্রিয় এখন মানুষ যতরকমের পায়রা পুষছে পায়রা পাখি সেসবগুলো এখন আর খুব একটা দেখা যায় না আছে কিছু কিছু